আমাদের জীবন ধারণের জন্য খাবার রান্নাঘর তো অপরিহার্য রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও কিন্তু একটা যাতে আমাদের সুস্থ জীবন যাপনের একটা অংশ তাই জন্য আমরা যখন রাত্রে শুতে যাই আমাদের বাসনপত্র সুন্দর করে পরিষ্কার করে রান্নাঘর বেসিন গ্যাস সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে যাই যাতে কোনো রোগ জীবাণু বাসা বাঁধতে না পারে আরশোলা টিকটিকি পিঁপড়ে যেন জন্ম না করে সেখান থেকেই তো রোগ অতিবাহিত হয় আমরা যদি রান্নাঘরটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু সুস্থ জীবন যাপন করতে পারি কিছু কিছু ক্ষেত্রে সংস্কার থাকে আমাদের যেমন শীতল ষষ্ঠী আছে সেক্ষেত্রে যখন যা আমরা ষষ্টীর যখন গোটা সেদ্ধ বসাই তখন সেখানে প্রণাম করে সিঁদুর দিয়ে প্রণাম করি সেই সংস্কারগুলো আমরা মানি এবং মেনে আসছি তার কারণ জানি না কিন্তু মানি যাতে ভালো হয় সেই জন্য সর্বোপরি আমার বলব রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে কিন্তু অসুখ বিসুখ থেকে কিন্তু আমরা অনেকটা দূরে থাকতে পারি এটাই আমার বলার